কাস্টমার কেয়ার হ্যাঁ ম্যাম আমার একটা না ভুল হয়ে গিয়েছে আমি অ্যাকচুয়ালি রিচার্জ করতে চাইছিলাম তিনশো নিরানব্বই টাকা তো তো ওখানে যেখানে লেখা ছিলো যেটা আপনাদের তিন মাসের প্ল্যান কিন্তু আমি দুশো নয় টাকা দিয়ে এক মাসের প্ল্যান রিচার্জ করে ফেলেছি কিন্তু এই রিচার্জে দেখছি আপনাদের শুধু কল আসে ইন্টারনেট নেই তো ম্যাম আমার এই রিচার্জটা একটু ক্যান্সেল করে তিনশো নিরানব্বই রিচার্জটা কী করা যাবে আমি ব্যালেন্স টাকাটা দিয়ে দিচ্ছি ম্যাম দেখুন না একটু এই পরিষেবাটা কী করে পাওয়া যায় আমার একটু ভুল হয়ে গেছে আরে না না ম্যাম আমি আপনাদের অনেকদিন ধরেই কাস্টমার আপনি চেক করে দেখুন একটা ভুলই তো হয়েছে তার জন্য আপনারা এরকম করবেন আমার যদি এটাতে কোনো ভুল হয় তো আপনার যদি কোনো ফাইনই থাকে আমি সেই ফাইনটা দেওয়ার জন্য রাজি তো এটা একটু দেখুন যে কীভাবে কী করা যায় আপনি বলুন আমি সেই প্রসেসিংই করছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ম্যাম আমি আপনাদের অ্যাপসের মাধ্যমেই রিচার্জ করেছি এই জন্যেই তো আমি জোর গলায় বলছি ম্যাম আমি না আপনার অ্যাপসে না কিছু খুঁজে পেলাম না তাহলে আপনি একটু লিংকটা পাঠান না হ্যাঁ হ্যাঁ ম্যাম আমি লিংকটা পাঠালে সেখান থেকে কাজটা করে নেবো আচ্ছা প্রথমে লিংকে গিয়ে আচ্ছা পেনাল্টি কুড়ি টাকা ভরতে হবে আচ্ছা আচ্ছা আচ্ছা এক্সট্রা একশো টাকা দিলে রিচার্জ হয়ে যাবে আচ্ছা আচ্ছা ম্যাম ঠিক আছে ম্যাম তাহলে আমাদের প্ল্যানটা কি অ্যাক্টিভ হয়ে যাবে অসুবিধা হবে না তো কোনো ম্যাম আমি যেই নতুন প্ল্যানটা করতে চাইছি সেটা আমার অ্যাকটিভ হতে কতদিন বা কতক্ষণ সময় লাগ লাগতে পারে চব্বিশ আচ্ছা চব্বিশ ঘন্টায় হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম ঠিক আছে আমি আপনাদের লিংকে গিয়েই করছি